আপনার রাজ্য এবং আশেপাশের শহরগুলির দ্বারা আপনার স্থান কীভাবে প্রভাবিত হয় কী এমন জিনিস যা আগে শুধু শহরে পাওয়া যেত কিন্তু এখন সেগুলি গ্রামেও পাওয়া যায় কী কারণে গ্রামের লোকেরা শহরের দিকে চলে যান আমাদের রাজ্যে এবং আশেপাশের শহরগুলির বিভিন্ন দিক দিয়ে উন্নতি হয়েছে গ্রামের তুলনায় শহরগুলি খুব আগে যেমন জাঁকজমকপূর্ণ ছিল এখন শহরগুলির তুলনায় গ্রামগুলিও খুব নতুন ভাবে সেজে উঠেছে স্থানীয় মানুষরা খুবই আনন্দ উপভোগ করছে এবং দেশের বিভিন্ন মানুষরা ভালোভাবে কাজ করছে এই জন্য গ্রামের মানুষরা খুবই ভালোভাবে বসবাস করতে পারছে গ্রামের ইলেকট্রিকের আগেকার যেমন প্রবলেম হতো এখন আর সেগুলি হয় না সব দিন রাত পর্যন্ত আলো পাখা মানুষ পায় গ্রামে এখন শহরের থেকে অনেক উন্নত হয়ে গিয়েছে গ্রামের মানুষরা এখন প্রতিনিয়ত ভালোভাবে খেতে পাচ্ছে অনেক ফসল ফলাচ্ছে যা দিয়ে বাজারে বিক্রি করে অনেক টাকা পয়সা পাচ্ছে যেগুলি গ্রামের মানুষরা দেখতে পেয়েছে এবং সেই জন্য শহরের থেকে অনেক মানুষ গ্রামে এসে বসবাস করছে এবং তারা চাষের কাজে যাচ্ছে চাষবাসেরও সুযোগ সুবিধা পাচ্ছে তারা গ্রামে এসে গ্রামের পরিবেশ উপভোগ করছে এবং হচ্ছে গ্রামের লোকেরা শহরের দিক থেকে চলে যাচ্ছে অনেক কারণে গ্রামেও কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলি শহরে পাওয়া যায় না বা শহরেও কিছু কিছু জিনিস ভালো পাওয়া যায় যেগুলো গ্রামের মানুষের প্রতি আকৃষ্ট হয় আমার স্থানকে বিভিন্নভাবে মানুষ প্রভাবিত করছে আগে শুধু শহরেই দেখতে পাওয়া যেত বাস ট্রেন এখন অনেক গ্রামেও যাতায়াতের ব্যবস্থার জন্য বাস আরে যাতায়াত করতে পারছে গ্রামের লোকেরা তারা এক স্থান থেকে অন্য জায়গায় অনেক সহজে চলে যেতে পারছে এখন রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে জলের ব্যবস্থা উন্নত তারা পরিবহন ব্যবস্থা উন্নত পাচ্ছে